আমাদের এলাকায় পাখি অনেক রকম পাখি দেখা যায় শালিক পাখি কাক বক চিল এসব দেখা যায় আমার পাখি সবচেয়ে প্রিয় পছন্দর আমার পছন্দর পাখি টিয়া পাখি টিয়া পাখি আমার দেখতে খুবই ভালো লাগে আমার মামার বাড়ি গ্রাম অঞ্চলে সেখানে আমি যাই মাঝে মাঝে গিয়ে দেখি অনেক রকম পাখি ওড়ে তাদেরকে দেখি দেখতে আমার খুবই ভালো লাগে যেরকম গায়ের রঙ বকের সাদা কাক কালো কালারের খুব মিষ্টি একটা কালার দেখতে লাগে টিয়া পাখি এখানে তো আর দেখা যায় না আমাদের বাড়ি শহর অঞ্চ শহরে বাড়ি আমাদের ওখানে আমাদের পশু পাখি দেখার জন্য অনেক রকম জায়গা আছে সেখানে আমরা যাই গিয়ে দেখি আমার টিয়া পাখিটা আমার দে ভীষণ ভালো লাগে দেখতে টিয়া পাখিই আমার সবচেয়ে ফেভারিট পশু হচ্ছে গিয়ে পাখিটার পাখির গায়ের রংটাই লাল সবুজ কালার মিলিয়ে থাকে বলেই আমার টিয়া পাখি আমার খুবই ভালো লাগে দেখতে যেরকম সমস্ত পাখি আকাশে ওড়ে খুব মিষ্টি একটা দেখতেও লাগে সব পাখি একসাথে যখন অড়ে ওড়ে তখন তো দেখতে এমনি খুবই ভালো লাগে কিন্তু আমার মামার বাড়ি যখন মাঝে মাঝে যাই তখন ওখানে তো আর অন্য অন্য পাখি থাকে না ওখানে থাকে ওই কাক বক শালিক পাখি চড়াই পাখি সব ওড়ে তখন দেখি তাদের দেখতেও খুব সুন্দর লাগে যখন একসাথে ওড়ে খুবই একটা মিষ্টি লাগে